স্ট্যাম্প পয়সা বা শিলা সংগ্রহের জন্য কোনো শিক্ষাগত ইয়ে মর্যাদা লাগে না এর জন্য কোনো বিশেষ শিক্ষার প্রয়োজন নেই কিন্তু একটা বিষয় যে এর থেকে শেখার অনেক কিছু আছে এই যে স্ট্যাম্প কত সালের স্ট্যাম্প সেই সময় কে ছিলেন কেন এই স্ট্যাম্পটা হয়েছে আর পয়সা এই পয়সা বা মুদ্রা এগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের মুদ্রাতে ছবি দায়া দেওয়া হয় এই ছবিগুলো অনেক সময় দুষ্প্রাপ্য হয়ে যায় এক একটা সালে এক একটা সময় বিশেষ বিশেষ মুদ্রাতেও ছবি দেওয়া হয় আর শিলা শিলাটাও একই জিনিস বিভিন্ন ধরনের শিলার বিভিন্ন ধরনের গুরুত্ব আছে যেমন ব্রিটিশ আমলের যে কিছু শিলাখণ্ড এখনও পাওয়া যায় যেসব নীলকুঠিগুলো ছিলো সেইখানে এখন প্রায় দুষ্প্রাপ্য অনেক জায়গায় সেগুলো নেই কিন্তু ফরাসীদের ফরাসী ভাষায় লেখা যে শিলাগুলো ছিলো বিভিন্ন নীলকুঠির কাছে এর থেকে অনেক কিছু শেখার বিষয় আছে সেই সময় ফরাসীরা কী ধরনের জীবন যাপন করতেন তাঁদের যে কী প্রয়োজনে এই সব শিলাগুলো স্থাপন করেছিলেন ফরাসী ভাষায় এগুলো জানার বিষয় আছে এবং এগুলো ইতিহাসের একটা দিক ইতিহাস জানতে হলে ইতিহাস সম্পর্কে বুঝতে হলে এই প্রাচীন তথ্যগুলোর বিশেষ প্রয়োজন আমাদের কাছে তার কারণ বিগত দিনে আমাদের যে সমাজব্যবস্থা ছিলো বা এই যে স্ট্যাম্প ডিউটি ছিলো এই পয়সা ছিলো মুদ্রা ছিলো এরা কী রকম ধরনের মুদ্রা ছিলো কোন ধাতুতে তৈরি হতো কার কার ছবি দেওয়া হতো কেন দেওয়া হতো এইগুলো জানার একটা বিষয় আছে এবং আগামীদিনে এগুলোর মূল্য আরও বাড়বে